মানুষ ক্রমাগত প্রাকৃতিক সম্পদ যেমন প্রাকৃতিক যে সম্পদগুলো আছে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জল এবং এইসব তেল এইগুলো মানুষ আমাদের প্রাকৃতিক সম্প প্রাকৃতিক সম্পদ সেগুলো মানুষ মানে খুবই মানে অপচয় করে মানে দরকারের থেকে বেশিও তারা ব্যবহার করে এবং সেগুলোকে অপচয় করে যেমন জল মানুষ জল খুবই অপচয় করে তো যেমন মানুষ রাস্তাঘাটে দেখতে পাবেন যে সরকার থেকে যে কলগুলো দেওয়া হয় সেই কলগুলোতে মানুষ জল নেওয়ার পর আর বন্ধ করে না তো কন্টিনিউ তো কন্টিনিউ জলগুলো পড়ে পড়ে পড়ে জলগুলো অপচয় হয় তো আমাদের জল খুবই ই অপচয় করে মানুষ এবং বেশি এগুলো বেশি মানে ব্যবহার করে এবং আমাদের এর জন্য আমাদের পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হচ্ছে যে এমন সময় আসবে তো এক সময় আসবে যে পাতাল থেকে তখন আর কোনো রকম জল আমরা পাব না তো আমার এগুলো এই জিনিসটা খুব খারাপ লাগে মানুষ সব কিছুই জ বিশেষ করে জলটা বেশি অপচয় করে তো সেইগুলো আমাদের প্রাকৃতিক বাস বাসস্থানকে অনেক প্রভাবিত করছে আবার যেমন মানুষ আমাদের এইখানে ভূমি ভূমিকম্প তারপর বিশ্ব উষ্ণায়ন খুব হচ্ছে কারণ মানুষ গাছ কেটে ফেলছে সেখান থেকে মানুষ অক্সিজেন অক্সিজেনের কমতি হয়ে যাচ্ছে তো অক্সিজেনের কমতি হওয়ার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বৃষ্টি কম হচ্ছে তো এর ফলে বিভিন্ন ধরনের বিপর্যয় হয় যেমন বন্যা হচ্ছে তার পরে ভূমিকম্প হচ্ছে ধস নামছে তার পরে সুনামি আসছে এই বিষয়ে আমার এগুলোই মতামত যে মানুষকে সব কিছু মানে ভেবে ভেবে চলা দরকার এবং যেমন বিভিন্ন কলকারখানার যে বিষাক্ত তেল বিষাক্ত যে পানিগুলো সেগুলো সেগুলো একদম নদীর সমুদ্রের জলে গিয়ে পড়ছে তো এখানে জলটাকে দূষিত হচ্ছে তো এই জল দূষিতর কারণে অনেক সুন সমুদ্র নদীতে মানুষ স্নান করছে তো সেইখানে অসুখ বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হচ্ছে মছ মাছগুলো মারা যাচ্ছে তো আমি এইগুলো বলব যে মানুষকে সব কিছু যেন মানে নিয়মের বেশি অপচয় করা না দরকার কারণ বিশেষ করে জলটা জল আমাদের এখানে খুবই অপচয় হচ্ছে এবং দূষিতও হচ্ছে তো আমি বলব যে আমার এটাই মতামত যে এইগুলো বন্ধ করা দরকার